সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় অর্থনৈতিক কীভাবে বেড়েছে আবার বিকাশও হয়েছে যেমন আগেকার দিনে এত ছোটো খাটো শিল্প ছিলো না কিছু বড়ো শিল্পও ছিলো কিছু ছোটো শিল্প ছিলো এখন যেমন বড়ো শিল্পগুলো বাড়ছে ছোটো শিল্পগুলো হচ্ছে তাতে মানুষের একটু সুবিধাই হচ্ছে তার মধ্যে যেমন লৌহ ইস্পাত শিল্প বস্ত্র শিল্প সিমেন্ট আই টি সেক্টার ও ডিজিটাল পেমেন্ট এবং পেট্রো রাসায়নিক এই ছোটো ছোটো শিল্পগুলো গড়ে উঠেছে এখন আবার ইন্টারনেট ব্যাঙ্কিং ডিজিটাল পেমেন্ট এগুলো হয়ে তো আরো সুবিধা হয়েছে মানুষের কারণ এখন ব্যাঙ্কের মাধ্যমে ব্যাঙ্কে এখন অনেকেই যেতে পারে না সময়ের অভাবে সেটা ওরা ইন্টারনেটের দ্বারা ডিজিটাল পেমেন্টের দ্বারা অনলাইনের করে দিতে পারলে এতে এতে দেশ আরো উন্নতই হচ্ছে